বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা খুব একটা সস্তাও নয় খুব একটা ব্যয়বহুলও নয় কখনো কখনো ক্ষেত্রে কখনো অনেকটাই সস্তা হয়ে পড়ে কখনো বা ক্ষেত্রে অনেকটাই ব্যয়বহুল হয়ে পড়ে বাগান তৈরি করতে সাধারণত আমাদের দরকার হয়ে পড়ে প্রথমেই গাছের চারা গাছের চারা যদি আমরা নিজেরা সাধারণত কোথাও থেকে তুলে এনে লাগাই তখন তাতে আমাদের খরচ বেঁচে যায় কিন্তু যখন কলম চারা আমরা মেলা থেকে বা কোনো নার্সারি থেকে কিনে এনে লাগাই তখন আমাদের সেটার মূল্যটা অনেকটাই পরিমাণ বেশি লাগে তাই তখন এটি আমাদের ব্যয়বহুল হয়ে পড়ে তাছাড়া গাছটিকে প্রতিপালন করার জন্য সর্বপ্রথমেই আমাদেরকে গাছের মধ্যে সার প্রয়োগ করতে হয় সেই সারটি যদি আমরা গোবর সার দিয়ে দিই তখন সেটি আমাদের বিনা পয়সাতেই প্রায় হয়ে যায় কিম্বা যদি বাড়িতে গোবর সার না থাকে তখন প্রতিবেশীর থেকে গোবর সারটা আমাদেরকে কিনে আনতে হয় অথবা কারোর কাজ থেকে অন্য কোথাও থেকে কিনে আনতে হয় তখন আমাদের এই গোবর সারের টাকাটাও লেগে যায় বাগান তৈরির জন্য তাছাড়া গাছ বৃদ্ধি হওয়ার সাথে সাথে যখন গাছে নতুন বছর ফল ফুল আসতে শুরু করে তখন গাছের মধ্যে নানা রকম কীট পতঙ্গ এসে বাসা বাঁধতে শুরু করে সেই সমস্ত কীট পতঙ্গ থেকে গাছকে রক্ষা করার জন্য আমাদেরকে অনেক কীটনাশক ওষুধ প্রয়োগ করতে হয় গাছের মধ্যে সেই সমস্ত কীটনাশক ওষুধের এখন মূল্য এতোটা পরিমাণে বৃদ্ধি হয়েছে যে সেই কীটনাশক ওষুধ কেনা অনেক ব্যয়বহুল হয়ে পড়ে সেই সমস্ত কীটনাশক ওষুধগুলি কিনতে গেলে আমাদের খরচ অনেক পরিমাণই বেড়ে যায় তাছাড়া গাছের পরিচর্যা করার জন্য আমাদেরকে গাছের মধ্যে চার সাইডে বেড়া লাগাতে হয় বেড়া না লাগালে যে সমস্ত আশেপাশের পোকামাকড় রয়েছে ছাগল রয়েছে গরু রয়েছে তারা গাছের এসে আসার ফলে গাছকে দুমড়ে মুচড়ে খেয়ে ফেলবে এর ফলে আমাদের বাগান নষ্ট হতে পারে সেই জন্য আমাদেরকে বেড়া দিতে হয় বাগানের জন্য তাছাড়া আরও যে সমস্ত মুখোমুখি হতে হয় নতুন নতুন চ্যালেঞ্জের যখন গাছের মধ্যে মোড়ক লাগে তখন অনেক কিছু সমস্যার সম্মুখীন করতে হয় আমাদের তাছাড়া আরও অন্যান্য যে সমস্ত নতুন নতুন পোকা মাকড়গুলো আসে সেই পোকা মাকড়কে মারার জন্য আমাদেরকে নিত্যনতুন বিষ প্রয়োগ করতে হয় যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় পরবর্তীকালে আমরা যখন সেই মাটিতে গাছ লাগাতে যাই তখন সেই গাছগুলি সঠিকভাবে হয় না সেই মাটিটাকে আবার উর্বর করার জন্য আমাদেরকে জমিটাকে চষতে হয় ভালো করে জমিটাকে চষার জন্য আমরা সাধারণত কোদাল দিয়ে কোনো একজন ব্যক্তিকে মজুরকে লেবার হিসাবে রেখে বা কখনো কখনো বড়ো জায়গা হলে ট্রাক্টারের দ্বারা জমিটাকে চষে উর্বর করে দিই কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই টাকা ব্যয় হয়ে যায় এই জন্য বাগান পরিচর্যা করা আমাদের কখনো কখনো সস্তায় হয়ে যায় বা কখনো কখনো অনেকটাই পরিমাণ ব্যয়বহুল হয়ে যায় বলে আমি মনে করে থাকি